হ্যাঁ আগে তো অনেক কিছু ছিল নারীদের পর্দা প্রথা ছিলো পর্দার আড়ালে তাদের রাখা হতো তারপর নারীদের বর মারা গেলে তার সাথে তাদেরকে পুড়িয়ে দেয়া হতো সতীদাহ প্রথা ছিল সেটা আমাদের রাজা রামমোহন রায় বিদ্যাসাগর মহাশয় আমাদের সেটা বন্ধ করেছেন এই সমাজ কর্মীদের দ্বারা বন্ধ হয়েছে আমরা তো খুব উপকৃত হয়েছি তাছাড়া ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্র বর্ণ বৈষম্য তো ইতিহাসে ছিলোই সেটা এখন বিলুপ্ত হয়েছে আমাদের খুব সুবিধা হয়েছে আর রাজা রামমোহন রায় বিদ্যাসাগরের কথা তো আমরা তুলো মানে বলতেই পারবো না অতুলনীয় তারা তাদের জন্যই তো আজ আমারা বাঁচছি নারীরা মাথা তুলে